শিক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা না থাকলে ঠিকঠাকভাবে মানুষ হওয়া যায় না শিক্ষার জন্য প্রয়োজন শিক্ষক শিক্ষার জন্য তাই শিক্ষার্থীকে ঠিকঠাক হতে হয় আর শিক্ষা শিক্ষা প্রথমবার শিক্ষা পায়ই মা মানুষ বাড়ির থেকে এবং বাড়ির বাবা মার কাছ থেকে শিক্ষা পায় আর বিদ্যালয়ে যেয়ে তারপর শিক্ষা পায় যে প্রাথমিক শিক্ষা সেই প্রাথমিক শিক্ষার জন্য যে শিক্ষা বিদ্যালয়ে যেয়ে শিক্ষা গ্রহণ করে তার জন্য শিক্ষক যে শিক্ষা দেয় সেই শিক্ষা শিক্ষার্থীকে নিতে হয় সেই শিক্ষার্থীকে শিক্ষা নেওয়ার জন্য প্রয়োজন হয় ঠিক মতো পরিবেশ সেই পরিবেশের জন্য প্রয়োজন হয় কিছু জিনিস সেই জিনিসগুলি বোর্ড চক ডাস্টার এবং বই খাতা সেই বই খাতাগুলোকে ঠিকঠাকভাবে আনার জন্য সরকারের কাছে খুব আবেদন করে পরিকল্পনা করে সেটা আনার প্রয়োজন আর শিক্ষক সেই শিক্ষক যদি সে শিক্ষাদানের সময় যদি বোঝাতে না পারে যে লিখে বোঝাবে তার জোট প্রয়োজন হয় বোর্ড সেই বোর্ডে লিখে বোঝাতে হয় গ্রামের সেই স্ প্রাথমিক বিদ্যালয়গুলিতে সেই ব্যবস্থা না থাকার কারণে শিক্ষার্থীর খুব অসুবিধা হয় আর সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হলো যে শিক্ষার জন্য প্রয়োজন শিক্ষকের শিক্ষক আসার জন্য বা শিক্ষার্থী আসার জন্য যে যোগাযোগের প্রয়োজন হয় সেই যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে শিক্ষার উন্নতির ক্ষেত্রে খুব ব্যাঘাত ঘটছে তাই যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হওয়া দরকার গ্রামের যে যোগাযোগ ব্যবস্থা সেটা একটা বাস থাকার অনেক পরে আরেকটা বাস থাকার কারণে যোগাযোগ এই রকমভাবে বিচ্ছিন্ন হচ্ছে শিক্ষক আসতে চায় না সেই কারণে শহর থেকে শহরের শিক্ষা খুব ভালো হয় তাই গ্রামের মানুষ শহরে গিয়ে শিক্ষা লাভ করতে চায় কিন্তু যাবাটা যাওয়াটা খুব অসুবিধায় পড়তে হয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা যে বাস যোগাযোগ না থাকার কারণে প্রাথমিক শিক্ষা ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়া এবং আসা সেই কারণে খুব অসুবিধায় পড়তে হয় আর সেই শিক্ষা গ্রহণের জন্য আমাদেরকে খুব চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নিয়মিত বাস যোগাযোগ না থাকা এবং কী শিক্ষা প্রাথমিক শিক্ষার জন্য খুব পরিস্থি কঠিন পরিস্থিতিতে পড়তেও হয় আর উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয় যে শহরে যাওয়া কিন্তু সে এই ব্যবস্থা যদি নেওয়া হয় সরকার যদি এই ব্যবস্থা নেয় যে গ্রামে উচ্চশিক্ষার ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা সুন্দর করে তোলে বিশেষ করে রাস্তাঘাট যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাস্তাঘাট ঠিক থাকে সে তাহলে যোগাযোগ ব্যবস্থা করতে খুব সুবিধা সুবিধে হয় তাই আমরা এই কথা বলি যে যোগাযোগ না থাকলে শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থীর দুজনেরই খুব অসুবিধে হয়ে পড়ে তাই যোগাযোগ ব্যবস্থার খুব প্রয়োজন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় শিক্ষককে শিক্ষককে এবং শিক্ষার্থীকে তাই আমরা এই সরকারের কাছে বলতে পারি যে শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হলে যোগাযোগ ব্যবস্থা এবং প্রাথমিক শিক্ষা খুব ভালোভাবে গ্রামে গ্রামে তৈরি করা প্রয়োজন সু যে গ্রামে ক্ স্কুল কক্ষগুলি খুব সুন্দর করে সাজানো এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখা খুব প্রয়োজন